পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ভাষাভেদে বিভিন্ন অঞ্চলভেদে সরকারের সহায়তায় বিভিন্ন ধরনের কারিকুলাম তৈরি হয়েছে এছাড়া তাদের নিজস্ব ভাষায় আঞ্চলিক ভাষায় এবং স্থানীয় ভাষায় তারা তাদের শিক্ষাদানে ব্যবস্থা এবং বইপত্র তৈরি কিন্তু সরকার সরকার সাহায্য করে এবং জন সচেতনতা বাড়াতে সেই কমিউনিটির বা সেই সম্প্রদায়ের মানুষকে সরকারী ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিক্ষা প্রচার এবং প্রসার বাড়ানোর জন্য সেভাবে কিন্তু ব্যবস্থা সরকার গ্রহণ করেছে এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে যারা খুব প্রয়োজনীয় ভূমিকা রাখে সেগুলি হলো লোকাল স্কুল পঞ্চায়েত এছাড়া লোকাল কলেজ এছাড়া বিভিন্ন বহু আঞ্চলিক ভাষা আছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের নিজস্ব ভাষায় উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন ডিগ্রিরও ব্যবস্থা ডিগ্রি কলেজও তৈরি করেছে হুম সেখানে তারা তাদের পড়াশোনা করতে পারেন ভারতবর্ষ মানেই ভাষাগত বৈচিত্র্যের দেশ ফলে এই ভাষাগত বৈচিত্র্য বজায় রাখার জন্য বর্তমানে বহু জায়গায় বহু জায়গা বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন মানুষের মাধ্যমে স্থানীয় কমিউনিটির মানুষের সহায়তার মাধ্যমে যাতে ব্যাপারটা সুস্থিতিশীল এ বজায় থাকে সে বিষয়ে কিন্তু সরকার খেয়াল রাখছে